কিছু কিছু পশু পালনে রোগ রয়েছে যা ব্যাঘাত ঘটায় যেমন মুরগি মুরগি হচ্ছে শীতকাল এলেই বসন্ত রোগের মতো দেখা যায় ইন্জেকশন ওষুধ দেওয়া হয় তবু বাঁচে না সে সময় প্রচুর মুরগি মারা যায় তাদেরকে তো আলাদ আলাদা ঘরে রাখা যায় না একসাথেই রাখতে হয় সেই জন্য সেই কারণে এখন আধুনিক চিকিৎসার ওষুধ বেরিয়েছে তাতে অনেক সুবিধা হয়েছে তবু মারা যায় যেমন গরু গরুর শীতকালে আসলে গলায় ফুলে যায় খেতে পারে না পেটের মধ্যে আলসার জাতীয় জিনিস হয়ে যায় গরুকে খাওয়ানো হয় ওষুধ আধুনিক চিকিৎসা পদ্ধতি এখন অনেক কিছু বেরিয়েছে তাতে অনেকটাই সারানো হওয়া যাচ্ছে